হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ পলাশ দাস বলছি আপনি আচ্ছা হ্যাঁ বলুন কী ব্যাপারে ফোন করেছেন হ্যাঁ হ্যাঁ এটা ফার্নিচারের দোকান তো আমাদের দেখুন গোদরেজের আলমারি শুরু হয় প্রায় আপনার দশ হাজার থেকে এবং তিরিশ হাজার পর্যন্ত এর এই দশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে গোদরেজ আলমারি পাবেন এবার সেখানেতে প্রথমে সিঙ্গেল ডোরও থাকে ডবল ডোরও থাকে আবার তিনটে ডোরওয়ালাও থাকে তো আপনার আপনার কোনটা কী কী রকম পছন্দ সেরকম বলুন তাহলে আচ্ছা তো এ ডবল ডোরের ডবল ডোরের দাম থাকে আমাদের প্রায় আপনার পনেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে দাম থাকে কালার তো বিভিন্ন রকমই থাকবে সুতরাং আপনি যদি আসেন এসে দোকানে একবার দেখে যান সেটা খুবই ভালো হয় আচ্ছা আচ্ছা আচ্ছা কেমন আপনার মানে ডিজাইনটা কেমন দরকার বাইরে আয়না দেওয়া লাগবে না আয়না না থাকলেও হবে আর ভেতরের ডিজাইনটা কেমন কী তাকগুলো কটা কী থাকবে সেগুলো কী রকম কী যদি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আর হ্যাঁ ওরকম তো অবশ্যই আছে আর বলছিলাম যে ভেতরেতে লকারের দরকার হবে কি না লকারের না রাখলেও হবে আচ্ছা সেটাই আসলে অনেক ধরনের কাস্টমারের বিভিন্ন ডিমান্ড থাকে তো সেই জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি আর কালারের কী রকম কী পছন্দ হয় আপনার কালার আচ্ছা রেড কালারের আচ্ছা আচ্ছা আমি তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন রকম কালার আছে রেড কালারের তো আপনি সেরকম তাহলে বেছে বলবেন আর না হলে যদি আসতেন তাহলে খুবই ভালো হতো সেটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই গোদরেজ কোম্পানিরই দেবো এবং ভালো মালই দেবো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি অনলাইনে পাঠিয়ে দিতে পারেন এই নাম্বারেতেই আমাদের আছে অনলাইন পেমেন্টের জন্য করার জন্য তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে